গ্রামাঞ্চলের কৃষকরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে যেমন হচ্ছে আর্থিক সহায়তা অর্থাৎ কিছু কিছু গ্রামের কৃষকরা রয়েছে যাদের অর্থের সংকট রয়েছে যার ফলে তারা চাষবাস করার জন্য তারা ধার করে তাদের চাষবাস করতে হয় অর্থাৎ ব্যাংক থেকে তাদের কোনো কিছু মানে রেখে অর্থাৎ যেই জিনিসটার বদলে সে ব্যাংক থেকে কিছু টাকা অর্থ নিতে পারে এবং সেই অর্থের বিনিময়ে সে চাষবাস করে এবং আর এটা হচ্ছে আর্থিক সংকট এবং তার পরে হচ্ছে জলবায়ুর পরিবর্তন অর্থাৎ আবহাওয়ার যে হঠাৎ হঠাৎ করে অর্থাৎ চাষবাস করে চাষ লাগিয়ে দিল তা সেখানে বৃষ্টি হবার কোনো সম্ভাবনাই নেই হঠাৎ করে বৃষ্টি চলে এল আবহাওয়ার এই পরিবর্তনের কারণে তার হয়তো ধানখেত পুরো জলে ডোবা হয়ে গেল এবং যত ধান ছিল সব ভেসে চলে গেল জলেতে অর্থাৎ তার যে অর্থ সংকট অর্থ ধার নিয়ে যে চাষবাস করল সেটা থেকে সে কোনো লাভবানই হতে পারল না এমনকি তার নিজের যে ধার নিয়েছে সেটাও কিন্তু শোধ করতে পারল না যার ফলে চাষিরা আরও মাটিতে নেমে আসে অর্থাৎ যাদের কিছু করার থাকে না তারা সব দিক দিয়ে সাহায্যহীন হয়ে পড়ে তার পরে প্রযুক্তিগত সহায়তা অর্থাৎ কম প্রযুক্তিগত যে বিদ্যাগুলো যেগুলো চাষিরা শিখে থাকে অর্থাৎ লাঙল টাঙল দিয়ে যে কাজগুলো করা হতো সেগুলো হচ্ছে কম শিক্ষা এবং যার ফলে হয়তো খুব বেশি পরিমাণে জমিতে চাষ করে যাওয়া সম্ভব নয় এবং হয়তো কিছুটা চাষ করার পর তার পরে সে হয়তো চাষই করতে পারল না কারণ এতটা কম জায়গা এবং প্রযুক্তি খুব কম থাকার জন্য সে হাঁপিয়ে গেল ফলে শারীরিক শক্তি শেষ হয়ে যায় এই জন্যই যে প্রযুক্তিগত উন্নতি করেছে সেগুলির যদি সে সাহায্য নিয়ে করত তাহলে সে হয়তো কিছু সময়ের মধ্যেই পুরো জমিটাকে চষে ফেলতে পারত আর ক্ষুদ্র কৃষকদের প্রশিক্ষণ রয়েছে অর্থাৎ কী ছোটো ছোটো যে জমি টমিতে চাষ করত সেটা হয়তো পরিমাণে ভালো সার দিলে তারা হয়তো মানে তাড়াতাড়ি চাষ করে ফেলতে পারবে এবং তাদের ধানের যে একটু উন্নতি দেখা যাবে সেটা তো অনেকেই জানে না যেহেতু তাদের শিক্ষার পরিমাণটা একটু কম সেই জন্য এই দিক এই দিকগুলো যদি কেউ ঠিকঠাক করে চাষিদেরকে শিখিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমাদের এই চাষবাসে চাষিরা একটু উন্নতি করতে পারবে